আমি সুজয় দাস আমি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে বসবাস করি জয়চণ্ডী পাহাড় জয়চণ্ডী পাহাড় রঘুনাথপুরের খুবই কাছে অবস্থিত অনেক কাছেই অবস্থিত এটি পুরুলিয়া থেকে প্রায় চুয়াল্লিশ কিলোমিটার দূরে এটি একটি খুবই জনপ্রিয় জায়গা পুরুলিয়াতে বাইরের ওইখানেরও খুবই জনপ্রিয় একটি জায়গা জয়চণ্ডী পাহাড় ওটি একটি মানে গুরুত্বপূর্ণ পিকনিক স্পটও বটে আর জয়চণ্ডী পাহাড়ের আশেপাশে রয়েছে রেলওয়ে স্টেশন জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন আরও অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে জয়চণ্ডী পাহাড়ের আশেপাশে আর নিকটবর্তী ওই জয়চণ্ডী পাহাড়ের নিকটবর্তী রঘুনাথপুর রঘুনাথপুর শহরে সমস্ত রকমের সুবিধাও রয়েছে রঘুনাথপুর আর জয়চণ্ডী পাহাড় ছাড়াও পুরুলিয়াতে আর একটা পাহাড় রয়েছে যার নাম অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড়ও পাহাড়ে অনেক সুন্দর সুন্দর জলপ্রপাত আছে অযোধ্যা পাহাড়ে অনেক অযোধ্যা পাহাড়ের বন জঙ্গল খুবই সুন্দর সেখানকার সংস্কৃতি সেখানকার সংস্কৃতি সেখানকার মানুষজন খুবই সুন্দর